আমি কারোর সাথে দৌড়াতে যাই না তবে রাস্তার ধারে বাড়ি হ্যাঁ সকালবেলা হলে একটু হাঁটাহাঁটি করি রাস্তায় গিয়ে হুম একাই একাই হাঁটাহাঁটি করি মাঝে মধ্যে একটু আধটু দৌড়াই ফাঁকা মাঠ ফাট পেলে কিন্তু কারোর সাথে নয় প্রিয় জায়গা বলতে আমাদের সামনে মাঠ আছে মাঠে যাই ফাঁকা মাঠে একটু দৌড়াই সবুজ গাছপালা শান্ত পরিবেশ ভালো লাগে সেই সময় হাঁটাহাঁটি করতে দৌড়াদৌড়ি করতে ভালো লাগে কারোর সাথে যাই না একাই যায় একাই যাই প্রিয় জায়গা বলতে মাঠ আর দৌড়াদৌড়ি বলতে ডেইলি দৌড়াই না একটু আধটু হাঁটি সকালেবেলা সন্ধ্যাবেলা করে হাঁটি হাঁটাহাঁটিটাই করি আলাদা করে দৌড়াদৌড়ি করা হয় না আমি বাংলার গৃহবধু হঠাৎ হঠাৎ করে তো রাস্তায় হাঁট দৌড়াতে পারি না হাঁটাহাঁটিটা করি সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করি